ঝাড়গ্রাম জেলায় ঋতু অনুযায়ী নানা ধরণের উৎসব পালিত হয় তার মধ্যে গীষ্ম শীত গীষ্ম ঋতুতে প্রত্যেক বাড়িতে বাড়িতে হরিবাসর বসে শীত ঋতুতে পৌষ পার্বণ অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রত্যেকের বাড়িতে বাড়িতে পিঠে পুলি এবং নতুন ধানের উৎসব পালিত হয় তাছাড়াও শরৎ ঋতুতে সবচেয়ে বড়ো উৎসব বাঙালির দুর্গা পুজো এই দুর্গা পুজো শরৎ ঋতুতে অনুষ্ঠিত হয় এই সময় প্রত্যেক বাড়িতে বাড়িতে মানুষেরা নানা আনন্দের সঙ্গে মেতে ওঠে এবং নতুন পোশাকের সঙ্গে সবাই একসাথে মিলিত হয় বাড়িতে নানা আনন্দ ধুমধাম খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে এই উৎসবটি পালিত হয় এবং তার সাথে সাথে ঠাকুর দেখা দেখতে যাওয়া